আমি মনে করি নাচটা আমার মতোই প্রায় অনেক মানুষই পছন্দ করে আর নাচটা অবশ্যই সকলের পছন্দের হতে পা হয় আর নাচটা নিয়ে অনেকে বাড়িতে নাচে কেউ স নাচ শেখে কেউ হচ্ছে নাচ তো অনেক ধরনেরই হয় যেমন হচ্ছে হিপ হপ ডান্স তো ক্লাসিক ডান্স তো এই ধরনের নাচ হয় তো মানুষকে আমরা নাচের মাধ্যমে যদি এক একত্রিত করতে চাই তাহলে আমরা এরকমভাবেও করতে পারি যে আমরা ধরুন অনেক ধরনের নাচ নাচি স্টেজে বা অন্যান্য আরও ছেলে মেয়েরা অনেক ধরনের নাচ করে তো আমরা তাদেরকে লক্ষ করি বা নিজেদের নাচগুলো দেখি তো সেই নাচগুলো থেকে আমরা চেষ্টা করি নতুন আরও কিছু সবারকে মিলিয়ে মিলিয়ে মিশিয়ে একটা নতুন মানে রূপ দেওয়ার নাচের একটা নতুন পদ প মানে পদ্ধতি তৈরি করার তো বা নতুন করে আবার একটা নাচ সেট করে ফেলি অন্যদের নাচ থেকে আমার নাচ থেকে ধরুন আমি একটা গানে নাচলাম একই গানে অন্য আরেকজন নাচল তার নাচটা অন্য রকমের আমার নাচটা অন্য রকমের তো সেখান থেকে দেখে নিলাম যে ও ওরকম নাচছে আমি এরকম নাচি তো আমার এইটার সাথে ওর ওইটা কিছুটা কম্বিনেশান করে দিলে বা ওই জায়গাটায় অ্যাডজাস্ট করে নিলে নাচটা হয়তো আরও ভালো হবে তো এইভাবেই হচ্ছে আমরা নাচটা নত মানে নতুনভাবে নতুনভাবে তৈরি করি নাচের সেট আপটা আবার নতুনভাবে করি অন্যদের দেখে আ আলাদা করি তো এইভাবেই মানুষকে মানুষকে বা ধর্মকে বা জাতিকে একত্রিত করা যায় মা ধর্মের যা মানুষদেরকে নাচের মাধ্যমে একত্রিত করা যায় তো আরও একটা দিক দেখতে গেলে মানু নাচ তো সবাইই পছন্দ করে তো সেই ক্ষেত্রে যদি এমন হয় যে নাচ নাচের একটা কোথাও প্রতিযোগিতা হচ্ছে বা বা কোথাও নাচের অনুষ্ঠান হচ্ছে তো সেখানে তো মানুষজন তো অবশ্যই যাবে এবারে মানুষজন যদি সেখানে যায় সেখানে অনেক মানুষজনের ভিড় হচ্ছে নাচ এমনই একটা জিনিস দেখার জিনিস মানুষ দেখবে ভালোবাসবে হাততালি দেবে এবারে সেখানে অনেক ধরনের মানুষ আসছে অনেক ধর্মের অনেক জাতের মানুষ আসছে তো সেই ধরনের মানুষগুলো সব আসছে তারা সেখানে একত্রিত হচ্ছে তারা আনন্দ করছে এটাও একটা যারা নাচে তাদের কাছে অনেক বড় পাওয়া এবারে আমিও চাইব যে ভবিষ্যতের ছেলে মেয়েরা যারা নাচ করতে ইচ্ছুক বা নাচ করতে ভালোবাসে তারাও আমাদের আগের দিনের এই সব ধারণাগুলোকে অনুসরণ করবে বা এই অনু পদ্ধতিগুলোকে অনুসরণ করে তারাও এগিয়ে যাবে